পশ্চিমবঙ্গের অন্তর্গত জেলা পুরুলিয়াতে নানান ধর্মের মানুষের বসবাস রয়েছে তাদের মধ্যে হল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান আরো ইত্যাদি ধর্মের মানুষের বসবাস রয়েছে তাদের মধ্যে অন্যতম হল হিন্দু ধর্ম হিন্দুধর্মকে কেন্দ্র করে নানান ঐতিহাসিক ঘটনা রয়েছে সেগুলি হল যেমন রাবণকে বধ করার জন্য রামায়ণ অকালে দুর্গা পূজা করেছিলেন মানে চৈত্র মাসে পুজো করেছিলেন তারপরে তিনি মা দুর্গার আশীর্বাদ নিয়ে রাবণকে বধ করেছিলেন এই একটা ঘটনা রয়েছে এবং এ সমস্ত ঘটনা আমরা রামায়ণ মহাভারতে পেয়েই থাকি এই সমস্ত ঘটনা আমাদের লোককথা এবং আমাদের যারা বড় মানুষ তাদের মুখ থেকে আমরা এই সমস্ত ঘটনা প্রায়ই শুনতে পাই এবং তাছাড়াও হচ্ছে কৃষ্ণের বধ যেমন কৃষ্ণ তার নিজের মামা কংসকে ধ্বংস করেছিলেন আমাদের পৃথিবীকে উদ্ধার করার জন্য আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য মা দুর্গা স্বয়ং নিজে মহিষাসুরকে বধ করেছিলেন এবং তিনি একটি অশুভ শক্তির শক্তি শেষ করে তিনি একটি শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখান থেকেই আমরা প্রত্যেক বার চেস্টা করি যেন অশুভ শক্তিকে বধ করে যেন পৃথিবীকে শুভ শক্তি দেওয়া যায় এবং শুভ শক্তির সূচনা করতে আমরা প্রত্যেকেই চাই এবং সে সমস্ত ঘটনা আমাদের জীবনেও বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমরা অনেক কিছু বলতেও পারি